আমার আমার বিশেষত কোনো ধর্মকেই আমি অতোটাও নয় আমি হিন্দু মুসলিম সবাইকেই মান্যতা করি মানুষ তার ভালো কাজ বা ভালোভাবে কিছু করাকে এগিয়ে যাওয়া মানে কোনো ধর্মকে কোনো কোনো ধর্ম হিন্দু হোক মুসলিম হোক অনেকে অনেকে অনেক কিছু পাপ বা নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনে নীতিকে মেনে এগিয়ে যাওয়াকেই বলে সমাজ বা ধর্ম